আমি একজন গৃহবধূ তাই আমার চাকরি সম্পর্কে বেশি কিছু বলা যাবে না আমি বাড়িরই সমস্ত কাজ বাজ করে থাকি যেটাকে আমার চাকরি বলেই মনে হয় আমি নিজের ছেলেমেয়েদের দেখাশোনা করি পরিবারের সবার যত্ন করি সবার জন্য রান্না করি এবং তাদের সমস্ত জিনিসের খেয়াল রাখি এইটাই হল আমার জীবনের প্রধান কাজ